হ্যাঁ আসছি এবার

হ্যাঁ আপনার দোকানে কি ফুল আছে আমি বজবজ থেকে বলছি আমার ওই রজনীগন্ধা গাঁদা জবা ফুল আজ লাগবে

আচ্ছা আপনি কি ফুল দিতে পারবেন আমাদের আমাদের রজনীগন্ধাও লাগবে রজনীগন্ধা ফুলের দাম কত করে আর আর এই যে গাঁদা ফুলের কেজি হ আমার গাঁদা ফুল লাগবে পাঁচ কিলো দিতে পারবেন তো তা জবা ফুল লাগবে না জবা ফুল ধরে নিন এক কেজি মতো এরকম যাতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি কি আবার বাড়িতে এসে কি পৌঁছে দিতে পারবেন ও আচ্ছা আচ্ছ আপনার দোকানে আমি যাবো